আমি আমার ক্যামেরা নিকন ডি সেভেন ফাইভ জিরো দিয়ে সাধারণত আমার স্থানীয় এলাকার কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য আছে যেমন এখানকার অযোধ্যা পাহাড় বাঘমুন্ডি পাহাড় এই সমস্ত জায়গার যে জঙ্গল আছে বা ঝরনা আছে সেই সমস্ত দৃশ্যগুলি আমার এই ক্যামেরা দিয়ে তুলতে পছন্দ করি বা আমি আমার কোনো বন্ধুদের সেখানে ঘুরতে নিয়ে গেলে সেখানে তাদের ওই মনোরম দৃশ্যকে পিছনে রেখে তাদের ছবি তুলে দিই এছাড়াও এখানে নানা দর্শনীয় স্থান আছে বা মন্দিরগুলি আছে যেগুলোকে আমি সেখানকার প্রত্নতাত্ত্বিক বিশিষ্ট বৈশিষ্ট্য দারুণ সেখানকার ছবিও আমি আমার এই ফোন এই ক্যামেরাতে তুলে থাকি